বৈচিত্র্যময় আমাদের দেশ ভারতবর্ষ নানা ভাষা নানা মথ নানা পরিধান তার মধ্যে একটা বৈচিত্র্য আছে এটা নিয়ে আমাদের ভারতবর্ষ বিভিন্ন রাজ্যের কাশ্মীর থেকে কন্যাকুমারী উত্তর থেকে দেড় দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যতোগুলো রাজ্যে আপনি ঘুরবেন দেখবেন প্রত্যেকের ভাষা ভিন্ন খাদ্যাভাস ভিন্ন হয়তো হতে পারে পোশাক ভিন্ন হতে পারে কিন্তু কখনো কখনো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে নিজেদের দেশ ভারতবর্ষকে কোথাও না কোথাও দাঁড়িয়ে একটা আপন করে নিই এই বৈচিত্র্যের মধ্যেই ঐক্য বা ইউনিটি ইন ডিভারসিটি এটাই ভারতবর্ষের মূল মন্ত্র তাই সুতরাং কোনো একটি পার্টিকুলার কোনো রাজ্যকে বা কিছু জায়গাকে অবশ্যই যেতে হবে বলে সেই জায়গার মেনশান করে আমি আমার কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যে রা যতোগুলো রাজ্য পড়ে কাউকে ছোটো করতে পারি না বা কাউকে অসম্মান করতে পারি না প্রত্যেকটা জায়গার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে প্রত্যেক স্টেটের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে প্রত্যেক রাজ্যে প্রত্যেক মানুষের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে সেগুলোকে সন্মান করলেই আমার মনে হয় সেটাই সে সমস্ত রাজ্যগুলো তথা আমার দেশকে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য যে মহান বাণী তাকেই প্রতিস্থাপিত করতে বলে আমি বিশ্বাস করি